স্বাস্থ্যকর উৎপাদন পেতে প্রাণীদের উদাহরণ স্বাস্থ্যকর প্রাণীদের স্বাস্থ্য যেরকম হবে আর কি সেরকম জাতীয় প্রোটিন জাতীয় খাদ্য তাদেরকে খাওয়াতে হবে আমি দেখেছি ছোটোবেলায় মা কাকিমারা আর কি মাঠের থেকে পশু চালান করার জন্য মাঠের থেকে ঘাস কেটে নিয়ে পশুদের খাওয়াতো আমি জানি ঘাস একটা প্রোটিন জাতীয় জিনিস পশু পাখিদের জন্য বিশেষ করে ঠিক আছে এবার আমি এটুকুনি জানি আর বেশি অত কিছু জানি না আর দেখেও নিই দেখলে অবশ্যই বলতাম